উমোরপুর হাট থেকে আমি দুটো জার্সি গাই কিনেছিলাম জার্সি গাই বাড়িতে নিয়ে এসে খাবার দাবার সঠিক নিয়ম করে দিয়ে আমি সেখান থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা উপার্জন করেছি জার্সি গাইয়ের ইয়েও ভালো খাবার দাবারও ভালো আছে সেখানেও খরচ আছে খরচ বাদ দিয়ে আমার পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম হয়েছে আমি ছাগল থেকেও আমার প্রফিট আসে ওখা আমি ছাগল কিনেছিলাম পাঁচটা তারপরে আমি ঐ ছাগল থেকে পেয়েছি পাঁচটা ছাগল কিনেছিলাম সেখান থেকে আমার দশটা ছাগল হয়েছে দিয়ে আমি ওগুলো বিক্রি করে আমার উপার্জন হয়েছে সেখান থেকে তারপরে আমি বাড়িতে মুরগিও চাষ কই করি মুরগির ফার্ম আছে মুরগি নিয়ে এসে আমি রাখি দিয়ে অনেক বড়ো করে বাচ্চা হয় ডিম পাড়ে ডিম বিক্রি করে সেখান থেকে আমার লাভ আস লাভ হয় আমি মুরগি বিক্রিও করি সেখানে আমি মুরগির মাংসও খাই ও এখান থেকেও আমার লাভ